আমি একটি মাছ ধরার ভ্রমণ নিয়ে খুব প্রস্তুত করলাম সেই মাছ ধরতে আমি খুব ভালোবাসি মাছ ধরতে আমি গেলাম একটা মাচের মাছের পাস চলছিলো মাস ধরার পাস চলছিলো সেখানে আমি পাসে গিয়েছিলাম বিভিন্ন ধরনের আমি চার নিয়ে গিয়েছিলাম সেখানে বড়ো বড়ো মাছ ছিলো সেই মাচের জন্যে আমি বড়ো বড়ো ভালো প্রযুক্তির চারাটা নিয়ে গিয়েছিলাম ছিপ বিভিন্ন ধরনের নতুন নতুন ছিপ আমি নিয়ে গিয়েছিলাম এমনকি জাল পর্যন্ত আমি নিয়ে গিয়েছিলাম ঠিক আছে সেখানে আমি লাড্ডুর টোপ ফেলেছিলাম বড়ো বড়ো কাতলা আমি ধরেছিলাম বড়ো বড়ো কাতলা রুই গ্যাস কাপ সিজার কাপ বিভিন্ন ধরনের মাচ আমি ধরেছিলাম প্রচুর প্রচুর পরিমাণে আমি মাছ ওখানে আমি সংগ্রহ করেছিলাম আর আমার চার তো ব্যাপক হয়েছিলো সেখানে চারের অবশ্য আমার তুলনা হয় নি সবাই আমাকে দেখে খুব খুশি হয়েছে মুগ্ধ হয়েছে আমার চার দেখে আমার কাছ থেকে সবাই জানতে চেয়েছিলো তুমি কীভাবে তুমি চার তৈরি করেছো আমি সেই পরামর্শ সবাইকে দিয়ে এসসি কিম্বা স আজও কেউ চাইলে পরামর্শ আমি দিতে রাজি আছি ঠিক আছে এইভাবে আমি বিভিন্ন জায়গায় আমি মাছ ধরতে ভ্রমণের জন্য আমি বিভিন্ন জায়গায় আমি গিয়ে থাকি প্রচুর জায়গায় আমি গিয়েছি মাছ ধরতে আমি যাবো আজও একটা পোগ্রাম ছিলো আমি সেখানে যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছি এবার হ্যাঁ একদিন আমি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম সেখানে বন্ধুদের সঙ্গে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি গিয়ে আমি এক সপ্তাহ আমি সেখানে ছিলাম সেখানে আমি ওদের সঙ্গে একটু এটা গ্রামের মধ্যে আমি গিয়েছিলাম তারা মাচ ধরার প্রস্তুত ছিলো তারা মাচের আ অ্যাকচুয়াল তাদের মৎস শিকারই তাদের জীবিকা তারা মহ মাচ শিকার করে খায় বিক্রি করে তাদের সঙ্গে আমি একদিন ওয়েট করলাম করে আমি তাদের সঙ্গে আমি মাছ ধরতে গিয়েছিলাম সেখানে বিভিন্ন ধরনের আমি কাঁংড়া নদীর বিভিন্ন ধরনের ট্যাংরা মাছ শিঙি মাছ আর ট্যাংরা এই সমস্ত মাস সেখানে পাওয়া যায় এমনকি সমুদ্র কাঁংড়া আমি ধোত্তেও খুব ভালোবাসি সেখানে সমুদ্র কাঁংড়া ধরার জন্যে কীভাবে সিস্টেমটা আমি প্রথমে জানলাম গিয়ে আমি সুতি হিসাবে একটা বিনোর টোপ করলাম টোপ করে সেখানে আমি বিনো দিয়ে আমি টোপ করে সেই বিলো দিয়ে আমি সুতির মাছ সমুদ্রে প্রচুর পরিমাণে সমুদ্রের মাচ ধরেছিলাম আমি আমি বড়ো বড়ো সাইজের বিভিন্ন সাইজের বড়ো বড়ো এক কিলো দু কিলো সাইজের বি সমুদ্রের মাছ সমুদ্রের মাদ্রে আমরা চোখে কোনো দিনই দেখিনি আমরা সেই সমস্ত কাঁংড়া আমরা ধরে গ্রামে আমরা নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমরা গ্রামকে অবাক করে দিয়েছিলাম দেখো কি বড়ো বড়ো কাঁংড়া আমি ধরতে পেরেছি গ্রামের লোক আমাকে দেখে সবাই সবাই খুশি হয়েছিলো এবং সবাই যাওয়ার জন্য আমাকে বলছিলো তুমি আমাকে নিয়ে যাও কিন্তু আমি সবাইকে নিয়ে যেতে পারবো না দু একজনকে আমি নিয়ে গিয়েছিলাম সেখানবারে গিয়ে সেখানে তারাও দেখলো যে এইভাবে এইভাবে সমুদ্রে মাছ ধরতে হয় এমনকি গর্তের মধ্যে দিয়ে আমি হাত ঢুকিয়ে কাঁংড়া ধরেছি